হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ কিন্তু আপনারা একটু জল টল দিন ডাক্তার ফাক্তার ডাকুন তারপরে আমরা যাচ্ছি কেন আপনারা একটু খেয়াল করেন নি যে বাচ্চাটা কী কচ্ছিল বা কী করে কী হলো আপনারা একটু খেয়াল করবেন তো হ্যাঁ আমরা যাচ্ছি আমাদের পরিবারের সবাই তো বাড়িতে নেই এবার সবাই আসুক আমি তো আর একা যেতে পারবো না কারণ বাড়িতে কোনো গাড়ি টাড়ি নেই আমাকে রাস্তায় গাড়ি ধরে যেতে হবে তাই একটু দেরি তো হবে আর বাড়িতে তো কেউ নেই এই টাকা পয়সাও তো একটু ব্যাপার আছে না একটু দেরী হবে আপনি একটু বাচ্চাটাকে সামলান দেখুন হসপিটালে আরে নিয়ে যেতে হয় কি না বাড়িতে সবাই আসুক তখন আমি নাহয় যাচ্ছি আর আপনারা একটু সামলান না আমরা এক্ষুণি যাচ্ছি আর ব কিছু পরিবারের লোক বাইরে গেছে তারা আসুক আসলেই হচ্ছে আমরা সবাই যাব ঠিক আছে এই আমরা আমি এই তো বেরোচ্ছি মানে বাইরে তো গাড়ি ধত্তে হবে বুঝতেই পারছেন ঘরেতে গাড়ি নেই আমরা গাড়ি ধরে যাচ্ছি আপনারা একটু বাচ্চাটাকে ঠিক আছে রাখছি হ্যাঁ ম্যাডাম